পশ্চিমবঙ্গের প্রধান বন্যপ্রাণী প্রজাতির যে আবাসস্থলগুলি সেগুলো হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর কুমির প্রকল্প আর হচ্ছে জলদাপাড়া হচ্ছে একশৃঙ্গ গণ্ডার আটান্ন গেটের হরিণ আর এছাড়া আলিপুর চিড়িয়াখানার সমস্ত পশু